আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আমার বাড়ির উঠোনে আমি অনেক পাখিদের ডাকি আয় আয় তু তু করে এবং তারা আসে এবং অনেক চড়ুই পাখি এবং ছাতারে পাখি এবং আরও অন্যান্য ধরনের পাখি যেমন কাক বক হাঁস তারা আসে এবং তারা চাল ধান গম খেয়ে যায় এবং তাদের খাওয়া যখন হয়ে যায় তারা আকাশের পথে উড়ে যায়